আমি একটি চেয়ার কিনেছিলাম সেই চেয়ারটা অনেকটাই মজবুত এবং অনেক কম দামের মধ্যে পেয়েছিলাম কিছু দিন ব্যবহার করার পর দেখলাম চেয়ারটা খুবই ভালো বসেও আরাম আছে এবং এর রঙটাও বেশ ভালো দেখলাম